গ্রামীণ এলাকায় শিক্ষাব্যবস্থা খুবই খারাপ গ্রামে স্কুল সাধারণত খুবই ছোটখাটো সেখানে শিক্ষা ব্যবস্থাও খুব একটা ভালো নয় মিড ডে মিলও খুব একটা ভালো দেওয়া হয় না যেমন বাচ্চারা যতটুকু পরিমাণে খায় ডাল ভাত একটা তরকারি অতোটুকুই দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিড ডে মিল দেওয়া হয় না ক্লাসে ঠিক তেমনভাবে পড়াশোনাও শেখানো হয় না এবার দিন যত যাচ্ছে গ্রামের শিক্ষা ব্যবস্থাও আস্তে আস্তে উন্নত হচ্ছে যেমন আগে গ্রামের স্কুলে কারেন্ট ছিল না কারেন্ট আলো পাখা কিছুই ছিল না এখন বিদ্যুৎ এসেছে আলো পাখা সবই দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাও এখন উন্নত হয়েছে আর গ্রামের পড়াশোনাও খুবই উন্নত হয়েছে